আমি সিল্কের শাড়ি কিনেছি সিল্কের শাড়িটা খুব সুন্দর খুব নরম আমার পরে খুব আরাম হয়েছে এমনকি যখন আমি পরেছিলাম তখন ওই পরা অবস্থায় শাড়িটাকে দেখে সবাই খুব বলেছে সবাই খু শাড়িটা খুব সুন্দর শাড়িটার কালার খুব সুন্দর শাড়িটাতে যে কাজ করা কাজ করা আছে সুতোর কাজ করা সেই কাজটাও খুব সুন্দর